আমি কিছু দিন আগে শীতকাল আসছে বলে একটি গীজার কিনেছিলাম কিন্তু সেই গিজারটি কেনার পরথেকেই আমি গরম জলে স্নান করতাম আর এই গরম জলে স্নান করে আমার শরীরটা এতটাই খারাপ হতো যে সীমার বাইরে আমি তো স গরম জলে স্নান করতাম না আমি ঠান্ডা জলেই স্নান করতাম কিন্তু গিজারের জলে স্নান করে আমার শরীর খারাপ হয়ে যেত তাই আমি মনে করলাম এই গীজার কেনাটা আমার একটুও ঠিক হয় নি এই গীজারে স্নান করাটা কোনো মানুষের পক্ষেই ভালো নয় তাই আমি সবাইকে বারণ করবো যাতে সব কেউ এই গীজার গীজারে স্নান না করে